আমার পড়া বইগুলির মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী একটি অন্যতম যা বিভূতিভূষণের পথের পাঁচালিতে অপুর কল্পনার সেই যে মানুষটি সে যে অপু অপু চরিত্রটিকে আমাকে খুব কাঁদিয়েছে যখন তার মায়ের যখন সবদাহ হচ্ছে এবং সেই সবদাহের সময় যে ধোঁয়াটা কুন্ডলিকৃত ধোঁয়া আকাশে উঠে যাচ্ছিলো সেই দেখে যেন মনে হচ্ছিলো তার মা দুই হাত বাড়িয়ে তাকে কলের দিকে ডেকে আনছে যে জিনিসটি আমাকে ব্যথিত করেছে এবং আমাকে উচ্ছসিত করেছে তাই এটি আমার জীবনের একটি সুন্দর গল্প বা বই এবং এটি একটি ঘটনা যে ঘটনা যে আমার মন ছুঁয়ে গেছে যে আমি কখনোই ভুলতে পারবো না তাই এটাই আমার জীবনে একটি ভরার বইগুলোর মধ্যে একটি অন্য সেরা গল্প বা বই